আমর পরিবারে সাংস্কৃতিক ঐতিহ্য বলতে ঐতিহ্য যার দীর্ঘ ইতিহাস রয়েছে এমন কিছু বলতে গেলে আমার বাড়ির কালী পুজো হয় সেটা বিগত বহু যুগ ধরে চলে আসছে আমি নিজেও বলতে পারব না কত বছর ধরে কারণ হচ্ছে আমার আমি যখন আমার জন্মেরও আগে থেকে সেটা চলে আসছে হ্যাঁ সেটা একটা দীর্ঘ ইতিহাস রয়েছে সেটা আজও পালন করা হচ্ছে এবং আমরা খুব ভালো মতো খুব সুষ্ঠভাবেই এই পুজোটা পালন করে আসছি পুজোটার প্রচুর মাধুর্য আছে এবং আমরা আমাদের বাড়ির প্রত্যেকে সেই পুজোটাকে খুব মাধুর্য দিয়ে নিষ্ঠাভাবে পুজোটা করা হয় হ্যাঁ আর কিছু জিনিস যা উৎসব বিবাহতে পালন করা হয় হ্যাঁ উৎসব বিবাহতে পালন করা হয় এমন যেমন মুখে ভাত একটা বাচ্চা হলে বাচ্চার মুখে ভাত এবং বিবাহ দুটো নিয়মই প্রায় কাছাকাছি একইভাবে নিয়ম পালন করা হয় দুটো উৎসবে আমাদের হ্যাঁ এটাই আমাদের বাড়ির ঐতিহ্য বলতে পারেন